আমার প্রিয় ঋতু হল শীতকাল এবং সেটাকে আমি পছন্দ করি কারণ শীত থেকে বাঁচার একটা আমার কাছে উপায় আছে সেটা হল একটা ঢাকা নেওয়া কম্বল নেওয়া এবং সেটা ঢাকা নিয়ে নিলেই আমি একটা অন্য জগতের মধ্যে চলে যাই যেখানে বাইরে ঠান্ডা কিন্তু আমি নিজের একটা নিজস্ব জায়গা হয়ে যায় নিজের একটা গরম মতো স্থান হয়ে যায় তাই আমি শীতকে পছন্দ করি কারণ গরমে আমার প্রচণ্ড অসুবিধে হয় শরীরটাও খারাপ লাগে কিন্তু শীতে একটা মনোরম আবহাওয়া থাকে এবং বেশ ভালো লাগে